আমি দশ থেকে এক লাখের মধ্যে পাঁচটি সংখ্যা বলতেই পারি তার মধ্যে আমার প্রথম মনে আসছে বিশ হাজার তারপর সাতাশ সাতাশটা কারণ হচ্ছে সেদিন আমার ছেলের জন্মদিন সেদিনটা আমার জীবনে সবথেকে সবথেকে বড়ো স্পেশাল দিন ঐ তারিখটা আর তারপর হচ্ছে নব্বই হাজার পাঁচশো কুড়ি দশ